পোলট্রি চাষ সাধারণত এখন বিভিন্ন ধরনের ইউটিউব দেখেই চাষ করা হয় পোলট্রি সাধারণ মানুষের এর জন্য পোলট্রি কীভাবে চাষ করা য পোলট্রি খুব সূক্ষ্ম ধরনের প্রাণী এই ইউটিউব চ্যানেল বই দেখে এগুলো দেখতে দেখে পড়াশা করতে হবে এবং পোলট্রির পোলট্রির জন্য সাধারণত ওষুধপত্রগুলো এমনভাবে ব্যবহার করতে হবে যাতে সেগুলো যেন মানুষকে মানুষের যেন না ক্ষতিকরক প্রভাব ফেলে সেইগুলো দেখতে হবে লক্ষ্য রাখতে হবে এবং পোলট্রি চাষের জন্য সাধারণত অন্য ধরনের অন্য কিছু এর করতে হবে এবং পোলট্রি পোলট্রি উৎপাদনের জন্য সাধারণভাবে পোলট্রি চাষের জন্য সাধারণভাবে ইউটিউব চ্যানেলের দেখে পরিবেশগত এর দেখে কীভাবে প্রতিপালন করটায় সেগুলো লক্ষ্য রাখতে হবে তার সাধারণ ওষুধপত্রও ওষুধপত্র ঠিক ঠাক সময়ে ঠিক ঠাক দেওয়া হচ্ছে কি না সেইগুলোর ডেট আছে কি না সেইগুলোর দিকে লক্ষ্য রাখতে লক্ষ্য রাখতে হবে আর পোলট্রি উৎপাদন এখন সব কিছু সব নেট বা ইউটিউবের দ নিয়ে থাক